হ্যাঁ বলুন হ্যাঁ আমি ফাঁকা আছি বলুন আপনার কিরকম টাইপের ফিটনেস দেবো সেটা একটু শেয়ার করুন রেগুলার বডির জন্য আচ্ছা বুঝতে পেরেছি আপনি কোথায় থাকেন আচ্ছা আমাদের জিমটা কিন্তু ওই নাকতলা আসতে প্রথমেই যে রথতলা পড়ে সেইখানটায় আপনার কোনো আসতে সমস্যা হবে না তো আচ্ছা ঠিক আছে আপনার যেহেতু রেগুলার ফিজিক গোল সেই কারণে খুব একটা অ্যাথলেটিক যাতে না হয় আপনি নরমালই উইকে তিন থেকে চার দিন জিমে আসলেই হবে আপনি কি আসতে পারবেন দেখুন আমাদের যে টাইম সে এবার আপনি সকাল ছটা থেকে জিম খোলে সন্ধ্যে আটটা নটা অবধি আপনি তার মধ্যে যখন ইচ্ছা আসতে পারেন না না আপনার দেখুন আপনার যেহতু নরমাল ফিজিক গোল আপনার এক ঘন্টা এনাফ তার থেকে বেশি চাইলে আপনি করতে পারেন কিন্তু তাতে আপনার হিতে বিপরীতটাই হবে এক কাজ করুন আপনাকে আমি আপনাকে আমি বলে দিচ্ছি আপনাকে কিছু এক্সেসাইজ সব দেখিয়ে দেবো এখানে এলে আপনি প্রথমে বলুন আপনি কি ডায়েট কন্টিনিউ করতে পারবেন দেখুন ডায়েট বলতে সেরকম কিছু না সকালে ব্রেকফাস্ট এবং দুপুরের খাবারটা একটু ভারী আর বাকি রাতের ডিনারটা অল্প আর বাকি আপনাকে যা যা খেতে হবে আপনি জিমে এসে কথা বলবেন আপনাকে লিস্ট বানিয়ে দেওয়া হবে ঠিক আছে আমাদের জিমে মান্থলি ফিস হচ্ছে ওয়ান থাউজেন্ড দেখুন পার্সোনাল ট্রেনার আপনি যদি নেন তাহলে আপনাকে আরো ওয়ান থাউজেন্ড এক্সট্রা পেয়ে করতে হবে এটার সাথে তাহলে আপনার টু থাউজেন্ড হবে পার মান্থ পার্সোনাল ট্রেনার নিয়ে আচ্ছা ঠিক আছে আপনি এই নম্বরে আমি আপনাকে গুগল ম্যাপের লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি আমাদের জিমের আচ্ছা ধন্যবাদ ঠিক আছে